হ্যালো হ্যালো হ্যাঁ হ্যালো মিতা দি হ্যাঁ তুমিও তো বিবেকানন্দ কলেজে ভর্তি হলে আমিও তো ভর্তি হলাম এই কলেজেই এক সঙ্গেই পড়াশুনা করবো এখন আমরা হ্যাঁ হিষ্ট্রিতে অনার্স নিলাম আমিও নিলাম এখন একসাথেই পড়াশুনা করবো একসাথেই কলেজে যাওয়া আসা করবো বিবেকানন্দ কলেজে কিন্তু খুব চাপ এখন তো নতুন করে এখন তো আমাদের তো পো তিন বসো তিন বছরের কোর্স ছয় বার ভর্তি হতে হবে ফর্ম ফিল আপ করতে হবে মানে পরীক্কার ছয় মাস পরপর এখন তো পরীক্ষা হয় তাই না ছয় মাস পরপর রেজিস্টার করতে হবে পড়তেই হবে একদম হ্যাঁ পরীক্ষাতেও খুব চাপ আসে এখন আর পড়াশুনার গুরুত্ব এমনিই কমে গেছে এখন ভালো করে পড়াশুনা করে ভালো করে পরীক্ষা না দিলে তো হবে না কুড়ি কুড়ি নম্বরের প্রোশ প্রশ্ন থাকবে দশ নম্বরের কোশ্চেনগুলা থাকবে হ্যাঁ হ্যাঁ করতে তো হবেই তিনটা বছর আছি এখানে হ্যাঁ পড়াশুনা ভালো করে না করলে কী করে হবে তুমি কি টিচার নিয়েছো পড়াশুনার জন্যে কি প্রাইভেট কোচিং টোচিং কিছু নিসো আচ্ছা হ্যাঁ নিতে তো হবেই একটা নাহলে কী করে হবে আর তবুও একটা করে মাস্টার নেওয়া তো দরকার কোচিং না থাকলে কী করে সম্ভব কি ধরনের কোশ্চেন আসবে বা কতো দশ নম্বরের কোশ্চেনগুলো আমরা কতো বড়ো করে উত্তর দিবো বা কুড়ি নম্বরের প্রশ্ন আসলে সেটায় কতো বড়ো অ্যানসারগুলো আমরা লিখবো এগুলো তো যদি একটা কো ইসে মাস্টার না থাকে তাহলে কী করে বুঝবো তাই না আমরা তো এমনিতে এইচ এস অব্দি পড়াশুনা এইচ এস অব্দি পড়াশুনা করলাম সেটা এক এক ধরনের পড়লাম এখন অনার্স নেওয়া যেহেতু হয়ে গেছে এখন তো আলাদা রকম পড়াশুনা করতে হবে না একদম একদম হুম